হ্যালো বলুন

হ্যাঁ ওই তো লেজার লাইট লাগবে ডিজার লাইট লাগবে কিছু এল ই ডি লাগবে এই সমস্ত লাইটগুলো তো লাগবেই স্টেজটা সাজাতে হবে না হ্যাঁ নাটকের জন্য লাইট তো আলাদা রকমভাবে সাজাতে হয় না কেন না নাটক তো এক জায়গায় দাঁড়িয়ে হবে না কখনো যে কথাগুলো বলবে একবার ডানদিকে যাবে বাঁদিকে যাবে সে যতো স্টেপ হাঁটবে সেই স্টেপ অনুযায়ী লাইট লাগাতে হয় ওই জন্য লাইটের খরচাগুলো একটু বেশি হয় নাটকে আর কি হ্যাঁ রঙিন লাইটগুলো তো লাগবেই তারপরে সেই ফোকাস করা লাইটটা লাগবে কেন না যখন নাটকের সময় তো দাঁড়িয়ে কথা বলে না ব্যক্তিটা যখন হাঁটতে হাঁটতে কথা বলবে সেই লাইটটাও ফোকাস করে করে তার উপর যে গোল লাইটটা থাকে না যেটা চলমান ওই লাইটটার ওই লাইটটা তো লাগবেই ওটাই বলছি হ্যাঁ হ্যাঁ ওই লেজার লাইট বলে ওটা একটু ওটা তো লাগবেই হ্যাঁ হ্যাঁ

হুম ওগুলোকে ওগুলোকে আর জি বি লাইট বলে আর কি আরজিবি লাইট বলে ওই লাইটটা আর হুম বলুন

তারা লাগাতে পারবে তারা লাগাতে পারবে না এমন নয় কিন্তু তারা যখন লাগাতে যাবে যদি কিছু ভুলভাল হয়ে যায় যদি খারাপ হয়ে যায় তখন তাদের ওপর দায় ভারটা পড়বে আর কি কিন্তু আমরা নিজেরা দায়িত্ব করে লাগালে আমাদের নিজেদের জিনিস দায়িত্ব সহকারে থাকলো আচ্ছা কবে ওটা আগামীকালকেই স্টেজটা কি বড়ো স্টেজ না ছোটো স্টেজ

না ভাড়া হিসেবেই এতো লাইট কি আর বিক্রি করে কেউ কিনে কি আর নাটক করে ভাড়া হিসেবেই দিই তো

হ্যাঁ ওগুলো আমরা দেখে নেবো অসুবিধা নেই আপনি তার সাথে কথা বলে নেবেন আর হচ্ছে কি কি লাগবে ওটার একটা লিস্ট বানিয়ে নেবেন ঠিক আছে ওই লিস্টটা বানিয়ে নিলে আমাদের লাইটটা দিতে সুবিধা হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ অবশ্যই ঠিক আছে ধন্যবাদ